আমি একটি সত্য ঘটনার উপরে বই পড়েছি যার নাম হল আমার প্রেমের কাহিনি যার লেখিকা হল সার্সাবিল সারা একটি দুটি মেয়ে দুটি ছেলে মেয়ের প্রেমের কাহিনি এদের ভালোবাসার গল্প শুরু হয়েছে এখান থেকে কী করে ওদের পরিচয় হল তারপর ওরা আস্তে আস্তে কী করে বাড়ির সবাই জানলো বা তাদের লাস্ট পর্যন্ত কী করে বিয়ে হল ওই নিয়ে গল্পটা তাদের পরিচয় হয় ফেসবুকে ফেসবুকে প্রথম একটা মেয়ে হচ্ছে যেভাবে প্রথম ফেসবুকে যখন প্রোফাইল খোলে প্রথমেই তো কোনো অন্য কোনো অপরিচিত ছেলে বা ব্যক্তির সাথে বন্ধুত্ব করে না প্রথমে তার মা বাবা বা অপরে পরিচিত লোকের সাথেই করে কিন্তু হঠাৎ এক দিন একটা অপরিচিত ছেলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তখন সে তার প্রোফাইল চেক করে দেখে যে ছেলেটাকে তার ভালো লাগে কারণ মেয়েদের নিয়ে ভালো ভালো সে কথাবার্তা লেখে তাই জন্য তার এ ফেসবুকের পোফাইলটা চেক করার পর সে একসেপ্ট করে নেয় এইভাবে মেয়েটার সাথে ছেলেটার আবার পোফাইল ফেসবুকে পরিচয় হয় এবং বন্ধুত্ব হয় এবং তারা চ্যাট করে কথাবার্তা হয় দুজন দুজনকে খুব পছন্দ করত ভালো লাগে তাদের কোচিং করত কোচিংয়ে তারপর তাদের দেখা হয় দুজনেই একই কোচিংয়ে ভর্তি হয় তারপর নানা রকম মেসেজ করত কোচিং শেষে বাসায় আসতে আসতে আসার সময়ও তারা মোবাইলে গল্প কথা বলত বা এসে বাড়িতে মোবাইলে কথা বলত এইভাবে চলেই যাচ্ছিল বেশ কয়েক দিন যাওয়ার পর আস্তে আস্তে ছেলে মেয়েটার মেয়েটা ছেলেটাও বড় হয়ে যায় মেয়েটাও বড় হয় মেয়েটার বাড়ির থেকে বিয়ে দিয়ার কথা বলে ছেলেটাও তখন কিছু রোজগার করে না ছেলেটা আস্তে আস্তে কিছু রোজগার একটা চাকরি পায় এবং মেয়েটাকেও তাকেও বিয়ে করে নেয় এইভাবে আমি প্রেমের গল্পটা দেখলাম বা শুনলাম আমার খুব গল্পটা ভালো লেগেছে আর আমি এই গল্পটা রিসেন্ট পড়েছি গল্পটা খুব বেশি দিন তৈরিও হয়নি এই রিসেন্ট তৈরি হয়েছে